আমাদের গ্রামীণ সমাজে অনেক ধরনেরই নাচ নৃত্য বা সংস্কৃত জনপ্রিয় আমাদের এখানে কোনো অনুষ্ঠান যদি হয় তো সেখানে জনপ্রিয় হচ্ছে আপনার রবীন্দ্রনাথ সঙ্গীত তো আরও অনেক গান আছে যেগুলো আর কি নাচে তো আপনি মনে করেন কোনো আনুষ্ঠানিক স্কুল থেকে বা কোনো আর কি নৃত্য প্রতিযোগিতায় নৃত্য প্রতিযোগিতাও আপনি বলতে পারেন তারপরে আপনি কোনো আর কি কোনো বিশেষ আর কি দেশের জন্য কোনো অনুষ্ঠান নৃত্য আছে তো সেগুলো আর কি রবীন্দ্রনাথ সঙ্গীতেই চালানো হয় বা রবীন্দ্রনাথ সঙ্গীতে আমাদের এখানে আর কি জনপ্রিয় মানুষ কীভাবে উপভোগ করে বলতে মানুষরা আর কি এখানে খুব ভালোই উপভোগ করে এবং খুব ভিড় জমে বেশ মানুষেরএই রকম আসর জমে তো আমি দেখেছি মোটামুটি ভালোই আর কি ভিড় হয় বা অনেকে আসে দূর দূরান্ত থেকে দেখতে তো অনুষ্ঠান বা বাউল গানও এখানে আমাদের ভালো আর কি জনপ্রিয় আছে তো মোটামুটি এখানে সব নাচ বা সব ধরনের নাচ গান আর কি জনপ্রিয় তো মোটামুটি অনেকে ভিড় জমায় এবং ভিড় জমালেই তো সেখানে ভালো আর কি আরও সব নতুন নতুন নাচ নতুন নতুন গান এই সবই হয় আর কি তো মানুষ ভালোই আনন্দ পায় বা ভালো লাগে বা উপভোগ করে মানুষ এভাবেই আর কি তো মানুষ উপভোগ করে কারণ ভালো লাগে মানুষের রবীন্দ্রনাথ সঙ্গীত এখন সবাইকে শুনতে ভালো লাগে এখন মানুষ বুঝতে শিখেছে সব কিছু তো মোটামুটি মানুষ এভাবে উপভোগ করে এবং আমিও অনেক জায়গায় যাই বা উপভোগ করি